মা বলছি আমার তো হাজার টাকা লাগবে হ্যাঁ জামা কিনতে হবে আমার জামা লাগবে না ওই জামাগুলো ভালো না ওই জামা তো একবার পরা হয়ে গেছে আমার জামা লাগবে আমরা সবাই ঘুরতে যাবো বলে ঠিক করেছি এখন গঙ্গাসাগরে নতুন মেলা শুরু হয়েছে শীতের আমার একটা ওই জ্যাকেট লাগবে টুপি লাগবে জুতো লাগবে নতুন জুতোটাও ছিঁড়ে গেছে আমার লাগবে ওটা তো আমি পরে নিলাম দুশো টাকায় কী হবে একটা জ্যাকেট কিনলেই তো দুশো টাকা শেষ হয়ে যাবে দুশো টাকা তো হবে না তুমি বোঝার চেষ্টা করো একটু আমার তো অনেক কটা জিনিস কিনতে হবে তুমি বোঝার চেষ্টা করো জুতোটাও তো ছিঁড়ে গেছে কবে থেকে বলছিলাম জুতো কিনবো তুমি তো বললে পরে দেবো তা আমি যাবো কী করে ঘুরতে আমার বান্ধবীদের সাথে তুমি বাবার সাথে কথা বলো আচ্ছা